কৃষক বা বাড়ির পেছনে পোল্ট্রি পালনকারীরা তাদের মুরগির যে সমস্ত জাত নির্বাচন করবে সেগুলিরও দেশি প্রজাতির মুরগি প্রতিপালন করাটাই সবথেকে ভালো এছাড়া করকনাথ টার্কি এই সমস্ত পোল্ট্রি পালন করাই ভালো কেননা ব্রোয়লার যে মুরগি রয়েছে তা সাধারণত অত্যন্ত দুর্গন্ধ ছড়ায় যা বাড়ির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে তো এই সমস্ত প্রজাতি দেশি দেশি বা টার্কি করগনাত এই সমস্ত প্রতিপালন করলে এটা দুর্গন্ধ অনেক কম ছড়ায় এবং এর থেকে যে সার পাওয়া যায় পোলট্রির যে সা মুরগির যে সার পায়খানা যা জৈব সার হিসেবে ব্যবহার করা হয় তা কৃষি ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং একে অপররে থেকে তাই বাড়ির কৃষক বা বাড়ির পেছনে পালনকারী মুরগি অন্য ফার্মের মুরগির থেকে অন্য প্রজাতির মুরগি অবশ্যই চাষ করতে হবে তা না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং প্রতিবেশীদেরও সমস্যা নিজের সাথে সাথে প্রতিবেশীদেরও সমস্যার সম্মুখীন হতে হবে বর্তমান দিনে তাই একটি নির্দিষ্ট দূরত্ব নিয়ন্ত্রণ রেখেই পোল্ট্রি স্থাপন বা ব্রোয়লার মুরগি চাষ করা স্থাপন করতে হয় তো বাড়ির পাশে যখন সেই কাজ করতে হবে তখন তাকে সেই ধরনের প্রজাতির অবশ্যই করতে হবে তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে এই হচ্ছে অবস্থা তাই অবশ্যই এটি দিকে খেয়াল রাখতে হবে যদি সঠিক জাত না নির্বাচন করা যায় থালে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে